বলছি এখানে অনলাইনে সবজি ফব্জি কিছু পাওয়া যায় আমাদের রামজীবনপুর সবুজ সঙ্ঘের থেকে একটা সরস্বতী পুজো হয় সেখানে খেচুড়িও একটা খাওয়ানো হবে আর কি নানা রকম উৎসবে আমার কিছু সবজি লাগবে আর কি হ্যাঁ একটু লাগবে বলতে অনেক কিছুই লাগবে বাঁধাকপি তরকারি হবে সেহেতু বাঁধাকপি গাজর বিনস আলু আরও অন্য আরও অনেক কিছুই লাগবে ঠিক আছে মানে মেনলি যে যে পার্টটা এবার মিনিমাম তো মিনিমাম হাজার বারোশো লো লোক খাবে সেহেতু মানে আলু ফালু অনেক কিছুই লাগবে অনেকই লাগবে অনেক বেশি লাগবে ঠিক আছে আমার চাই হচ্ছে মেন হচ্ছে ব্যপার হচ্ছে ডিসকাউন্টটা যদি একটু দেখে শুনে করে দেন তবে আমি নেব ঠিক আছে আপনার কাছে হ্যাঁ হাজার বারোশো লোক খাবে ঠিক আছে সেরকম বলতে আলু বাঁধাকপি সবজি যেমন গাজর বিনস সব কিছুই লাগবে আপনার কাছে সব কিছুই পাওয়া যাবে তো না কি বিনসটা কিন্তু লাগবে বলছি বিনসটাও লাগবে কিন্তু এটা তো বিনস বিনস শীতের ফসল বিনস আচ্ছা আচ্ছা ঠিক আ ঠিক আ ঠিক আছে তবুও একটু মিনিমাম যদি চালটা জানতে পারতাম যে বাঁধাকপিটা এখন কত যাচ্ছে বা গাজরটা এখন কত যাচ্ছে তাহলে খুব ভাল হত আর কি ও আচ্ছা বিন মটরশুঁটি এইসব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ বলছি আপনার দো দোকান খুবই কা আপনার দোকানটা কোথায়

আচ্ছা আপনি যদি অনলাইনে দিয়ে দিতে পারেন তাহলে তো ভালই হয় তাহলে ডেলিভার আচ্ছা ঠিক আছে হুঁ ঠিক আছে তাহলে আর নেটটা অন করছি না হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিই না কি আচ্ছা ঠিক আছে